হ্যাঁ আমার এলাকায় দুটি বেসরকারি হসপিটাল আছে যেখানে অ্যাক্সেস যোগ্যতা খুবই কম যেখানে পরিবহনের দিক থেকে বলতে গেলে রাস্তাঘাট তো খুবই খারাপ পরিবহন কর্মীদের সঙ্গে ভাড়া নিয়ে বিভিন্ন সমস্যার সন্মুখীন হতে হয় হসপিটালগুলির অবস্থান বাড়ি থেকে এতটাই দূরে যে সেখানে গিয়ে বিভিন্ন রকম অসুবিধার সন্মুখীন হতে হয় পয়সা কড়ির দিক থেকেও সামর্থ্যের একটা ব্যাপার থেকে যায় যোগ্যতা খুবই কম তাতে এই হসপিটালগুলির কর্মীদের আচারণ খুব একটা ভালো না